আমার বাড়ির কাছে বিখ্যাত কলেজগুলো অনেকগুলো কলেজ রয়েছে আমার এখানে আমার মেয়ে এবং ছেলে পড়াশুনা করে কলেজের নামটি হলো চন্দ্রকোনা বিদ্যাসাগর ইউনিভার্সিটি এটি চন্দ্রকোনায় অবস্থিত বাড়ি থেকে আট কিলোমিটার দূর আমরা আমার মেয়ে এবং ছেলে ওখান থেকে গাড়ি নিয়ে আসে এবং সেই বাসে করে আমার মেয়ে এবং ছেলে যায় মাসিক সপ্তাহে মাসিক মানে হিসেবে আমাদেরকে টাকা সেখানে অঙ্ক দিতে হয় সেই টাকা আমাদেরকে নিয়ে নিয়ে চলে যায় সেই টাকা হিসেবে আমরা আমাদের মেয়েদেরকে পড়াশুনা করাতে পারি সেখানে অনেকটা সুবিধা রয়েছে আমাদের বাড়ির কাছাকাছি অনেকটাই সুবিধা হিসেবজনক এই এই কলেজটি এই কলেজটায় অনেক মানে মাস্টার ডিগ্রী মাস্টারমশাই রয়েছে যেনারা অনেক অনেক দূরে কলেজে ভালো ভালো কলেজে পড়িয়ে এসেছেন এই এই কলেজটা অনেকটাই বিখ্যাত কলেজ হিসেবেও জানা যায় আজকালকার দিনে দেখতে গেলে অনেকগুলো কলেজ এখন রাজনৈতিক হিসেবে প্রমাণিত হয়েছে হ্যাঁ এই কলেজেও রাজনীতি রয়েছে কিন্তু অনেকটাই কম রয়েছে এই কলেজটা অনেকটা সুন্দর হিসেবে প্রমাণিত হয়েছে এই কলেজটা অনেকটাই ভালো এবং এই কলেজের মধ্যে অনেকজন পড়াশুনোও করে